সাধারণত দু এক দিনের জন্য যখন আমি বাড়ি থেকে দূরে যাই তখন গাছের জন্য বিশেষ খেয়াল রাখার দরকার পরে না কিন্তু আমি যখন দীর্ঘদিনের জন্য বাড়ি থেকে দূরে থাকি তখন গাছের যত্ন নেওয়া ও সঠিক পরিচর্যা করার সময় দিতে হয় এই সময়ে আমি পরিচর্যা গাছের করতে পারি না তাই আমি যখন বাড়ি থেকে বাইরে যাই আমার প্রতিবেশীকে গাছের দায়িত্ব দিয়ে যাই সঠিক সময়ে জল খাদ্য আমার প্রতিবেশীরা দিয়ে থাকেন যখন প্রতিবেশীরা বাড়িতে থাকে না তখন আমরা জলের ব্যবস্থা ঠিকঠাকভাবে করে তুলি এই জল যাতে এই দশ দিন ধরে সঠিক খাবার ও পানীয় পেয়ে থাকে সেই ব্যবস্থা করে তবেই আমি বাড়ি থেকে বাইরে যাই না হলে আমার প্রিয় পোষা উদ্ভিদটি বনসাঁই গাছটি মরে যাবে এই জন্য জল গাছের সঠিক পরিচর্যা করা খুবই দরকারি